হ্যাঁ হ্যাঁ বলো বৃহস্পতিবার মঙ্গলবার শুক্রবার হ্যাঁ যাবে তুমি ওই শুক্রবার দিকেই এসো হ্যাঁ হ্যাঁ দুটোই দেওয়া যায় আর মাসে ফাইভ হান্ড্রেড হ্যাঁ এখন তো বুঝতে পারছ এম সপ্তাহে তিন দিন তারপরে ব্যস্ত থাকতে হয় অনেকক্ষণ দু ঘন্টা দু ঘন্টার মতো ধরো ওইখানে ছজন সাতজন স্টুডেন্ট এক একেকটা ক্লাস হয় আচ্ছা ঠিক আছে তোমার যদি ও অসুবিধা আছে সেটা আমি দেখে শুনে নেবো মঙ্গলবার না এখন নয় এ বে বর্ষার জন্য ওটা চেঞ্জ করা যাবে না তার পরের দিকে চেঞ্জ করবো হ্যাঁ বাড়িতে ক্লাস আছে অন্য ডেটগুলো আবার নোওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি তখন তুমি তখন অন্য ব্যাচের সাথে আসবে আঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে